আমি অলোকেশ বলছি বলছি কী স্যার আমি আপনার পত্রিকাটা আমি তো এমনি পড়ি তো সব কনটেন্ট তো পাই না তো সাবস্ক্রাইবের বিষয়ে একটু কথা বলছিলাম কেমন কী পড়বে আর ওটা তাহলে কেমন প্যাকেজের দাম আছে একটু বলুন আমি আমি টাইমস অফ ইন্ডিয়াটাই নিতাম যেহেতু আমার ওই আর্টিকেলগুলো দরকার হয় তো সেজন্য আপনি এটা বলুন যে ওটা কেমন প্যাকেজ আছে আচ্ছা দাদা বলছি যে আমি আমি সাবস্ক্রিপশান করলে আমি পুরো পত্রিকাটার অ্যাকসেস পাব না আচ্ছা আচ্ছা এগুলো কি মানে সাবস্ক্রাইব করলে অনলাইনে পড়তে পারব না কি অফলাইনে পড়তে পারব

আচ্ছা ঠিক আছে দেখি আমি যোগাযোগ করছি পরে আপনাদের সঙ্গে ও ও কে ধন্যবাদ